আমি অবশ্যই পর্যটকদের সাথে যোগাযোগ করতে পছন্দ করি কারণ তাদের কাছ থেকে অনেক ভ্রমণের জায়গার সন্ধান পেয়ে থাকি এবং অনেক গ্রুপ তৈরি করে ছোটো বড়ো অনেক জায়গা ভ্রমণ করে তার সৌন্দর্য উপভোগ করতে পারি অবশ্যই বিভিন্ন পর্যটকদের সাথে যোগাযোগ রাখলে একে অপরের হাত ধরে বহু সুন্দর সুন্দর জায়গা সাবলীলভাবে আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতে পারি এবং তাতে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি আতিথেয়তার সম্পর্কের সৃষ্টি হয়